হ্যালো বলছি হস্তশিল্পী বলছেন বলছি আপনার কাছে তবু কী কী পাওয়া যাবে

আমার মাটির জিনিসও লাগবে কাঠের জিনিসও লাগবে আর কাঠের কী কী পা আমার তো লাগবে কিন্তু আমি আমার বান্ধবীদেরকে গিফট করবো তো এরকম ধরণের জন্যও খুঁজছিলাম তো দাম কেমন হবে আপনার কাছে ও আচ্ছা বুঝলাম আমার তো লাগবে মাটির ঘট লাগবে তো সেগুলো কেমন ধরণের দাম পড়বে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার দোকানে গিয়ে সামনা সামনি দেখে আর নেবো